আমি বাঁকুড়া জেলাতে বসবাস করি এবং আমার আশেপাশে নানা ধরনের পর্যটন কেন্দ্র রয়েছে আমাদের জেলাটা বিখ্যাত বলতে পারেন এই পর্যটনের জন্যেই এইখানে যেমন নানা ধরনের জলের অনেকগুলো ড্যাম্প রয়েছে সেই রকম ঘোরার মতো এবং নানা আরো নানা ধরনের পাহাড়ি এলাকাও রয়েছে এবং এইখানে যে ড্যাম্পগুলো রয়েছে সেখানে পর্যটকেরা বোটিংও করতে পারেন তাই দো দূর দূরান্ত থেকে মানুষ এইখানে পর্যটনের জন্য আসে এছাড়া নানা ধরনের স্কুল বা কলেজ থেকেও আমাদের এলাকাতে ঘুরতে নিয়ে আসে তাই এইখানে পর্যটনটি খুবই বিখ্যাত এইখানে যদি কোনো মানুষ একটি ঘর ভাড়া নিয়ে থাকতে চান সেই ক্ষেত্রে তার সেই ঘর একদিনের জন্য ঘর ভাড়া পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে হয়ে যাবে এবং খাওয়ার ক্ষেত্রে তিনি সকাল দুপুর এবং রাত্রি তিন বার মিলিয়ে হয়তো খুব জোড় হলো তার তিনশো থেকে চারশো টাকা খরচ হবে এবং তিনি যদি ভ্রমণ করতেও চান তাহলে এখানে গাড়ি ভাড়া অনেকটাই কম তো আমরা দেখেছি শহরেতে থাকা খাওয়া এবং গাড়ি ভাড়া অনেকটা বেশি কিন্তু সেই তুলনায় গ্রামেতে প্রায় তার অর্ধেক বললেই চলতে পারেন তাই কোনো মানুষের

এখানে যদি এক দিনের জন্য থাকতে চান তিনশো থেকে চারশো টাকার মধ্যে খাওয়া দাওয়া এবং পাঁচশো থেকে সাতশোর মধ্যে রুম ভাড়া এবং একশো টাকায় গাড়ি ভাড়া সব মিলিয়ে দেড় হাজারের মতো যদি তিনি নিয়ে আসেন তিনি অনায়াসে এইখানে ঘুরে আবার তার বাড়ি চো ঘুরে চলে যেতে পারেন